একটি নবজাত শিশু সে প্রথম বছরেই তার আচরণ সু পরিবর্তন কিছু লক্ষ্য করা যায় না প্রথম বছর প্রথম সে কাঁদতে শেখে একটা শিশু কাঁদে তার রেসপন্স শুধুমাত্র কান্না দিয়েই হয় সে যা কিছু করে কান্না দিয়ে বোঝাতে চায় তার খিদে পেলে কাঁদে তার যা কিছু হয় কান্না তারপর আবার সে হাসতে শেখে সে হাসে এবার তারপরে তার পরিবর্তন লক্ষ্য করা যায় সে তার মাকে খোঁজে মায়ের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় সব সময় একটা মায়ের মায়ের কোল থেকে তাকে আলাদা করলে সে কান্না করে তাকে অন্য পরিবেশে নিয়ে গেলে কান্না করে সে একা থাকতে পছন্দ করে না একা যদি থাকে কান্না শুরু করে এসব পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করা যায় তারপরে তার আচার আচরণের মধ্যে আস্তে আস্তে আস্তে আস্তে তার ঘাড় সোজা হয় সে আস্তে আস্তে বসতে শেখে এবং একটা দুটো করে শব্দ বলতে শেখে যেমন মা একটা শব্দ তারপরে একটা আওয়াজেও বোঝাতে চায় কী বলতে চায় সে তারপরে সে একের পর দুটো শব্দ দিয়ে দুটো বর্ণ দিয়ে একটা বো শব্দ বানাতে পারে বাবা বলতে শেখে মা বলতে আস্তে আস্তে সে এই বলতেই শেখে দু বছর বয়সের আগে পর্যন্ত সে কিন্তু এক বছর বয়স পর্যন্ত এইগুলোই সে করে সে তারপরে সে আস্তে আস্তে একটু ঘাড়টা সোজা করতে থাকে উঠে বসতে চায় একটু দৌড়াতে চায় কিন্তু পারে না একটু করতে চায় আনন্দ করতে চায় ফূর্তি করতে চায় তার সঙ্গে কথা বললে সে খুব খুশি হয় সে কথা বোঝে না কিন্তু সে কথাগুলো শুনতে খুব ভালোবাসে এই সিরিজগুলো বিভিন্ন আচরণ তার লক্ষ্য করা যায় তারপরে তার দৈহিক বিকাশ তো ঘটে দৈহিক বিকাশ যেমন হাত পা একটু লম্বা হয় একটু শরীরটা একটু সাস লম্বা হয় তার মধ্যে ঠিক আছে তো তার সঙ্গে আবার যে জিনিসটা হয় যে বিছানায় পেচ্ছাপ করার ব্যাপারটা আস্তে আস্তে কমে আসে সে পেচ্ছাপ পেলে হয়তো সে কান্না শুরু করে সে বাথরুম পেলে হয়তো সে কান্না শুরু করে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি নজর করি তাছাড়া সে কথা বলার সময় হাসে হাসতে থাকে হি হি করে কোনো জিনিসকে দেখে কোনো পরিবর্তন দেখে সে হাসতে থাকে সে ভালোবাসতে থাকে এই জিনিসগুলো হয়